হ্যাঁ আমি রিসেপশানে থাকি বলুন ম্যাডাম আমাদের এই হসপিটালে তো শিশু ডাক্তার তো সব দিন থাকে না আপনি আসুন আমাদের হসপিটালের রিসেপশনে আমাদের হসপিটালে ঢুকেই ডানদিকে যে ম্যাডাম আছে ওইখানে গিয়েই আপনি সবকিছু জানতে পেরে যাবেন আপনি যদি ভর্তি করানো হয় আপনার বাচ্চাকে এখনই যদি ভর্তি করার হয় তাহলে আসুন এসে এখানে যেই ঠিকানা বললাম সেই ঠিকানায় গিয়ে ফর্ম ফিল আপ করুন করে এবারে ওখানেই বলে দেবে ডাক্তার কবে কবে আসে ফর্ম ফিল আপ করতে গেলে আপনি বাচ্চার বার্থ সার্টিফিকেট নিয়ে আসবেন আর আধার কার্ড নিয়ে আসবেন সোম মঙ্গল বুধ আমাদের এখানে একজন বড় শিশু ডাক্তার থাকেন আপনি আগে বাচ্চাকে এখানে নিয়ে আসুন নিয়ে আসলে আপনাকে তো আগে আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে ডাক্তারকে দেখাতে হবে তারপরে তো অপারেশানের একটা সিদ্ধান্তে পৌঁছাবেন অপারেশন করতে গেলে আমাদের এখানে যদি আপনার এক লাখ টাকা লাগে তাহলে তার সত্তর শতাংশ টাকা আমাদের এখানে জমা করতে হবে প্রথমে তারপরে অপারেশন হয়ে যাওয়ার পরে বাকি টাকা আপনি দেবেন এই ধরনের একটা নিয়ম আছে আমাদের হসপিটালে এখানে ডাক্তারবাবু আটটা থেকে এগারোটা পৰ্যন্ত আমাদের এই হসপিটালেই চেম্বার করেন তারপরে উনি তিনদিন সকাল বিকেল দুবার দেখেন আমাদের এখানে পেটের ছবি করতে মিনিমাম চার্জ হাজার টাকা লাগে হ্যাঁ আপনি আসুন আমাদের এই হসপিটালে আপনার কিছু অসুবিধা হবে না ধন্যবাদ